সাত হাজার আটশত নিরানব্বই পাঁচ হাজার ছয়শো বিরাশি তেরো লক্ষ চুরাশি হাজার সাতশো বিরানব্বই আট লক্ষ পাঁচ হাজার পাঁচশো তিরিশ সাত লক্ষ ছয় হাজার দুইশো উনতিরিশ